বর্তমানের মানুষ তাদের চাপযুক্ত কাজে খুবই জর্জরিত হয়ে আছে এবং এই চাপযুক্ত কাজ করার পরে তারা যখন অবসর পায় তখন তারা এই খেলাধুলো সাধারণত করে থাকে খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে তাদের শারীরিক এবং মানসিক দিক থেকে একটা উন্নতি উন্নতি হয়ে থাকে এবং শারীরিক একটা বিকাশ ঘটে ঘটে থাকে এবং এর ফলে তাদের নানান বন্ধুত্ব সৃষ্টি হয় প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে তাদের আরো অন্যান্য জায়গায় যেতে হয় এবং অন্যান্য জায়গায় গিয়ে তারা আরো নতুন নতুন ভাবনা এবং নতুন নতুন বন্ধুত্ব এবং পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে থাকে এই খেলাধুলা মানুষের চাপমুক্তির জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সারাদিনের কাজ করার পর তারা যখন এই খেলাধুলা করে থাকে তখন তাদের একটা মেন্টাল স্ট্রেস যেটা মানসিক একটা যে অবসাদগ্রস্ত চাপযুক্ত যেই জীবনটা সেটা তারা খুব সহজেই ভুলে যেতে

এবং এরা তারা তারা খুব ভালো উপভোগ করে এই সময়টা একটা চাপ সেই জন্য এটা একটা চাপমুক্ত এত উপভোগ্য পথ প্রদান করে থাকে সকল মানুষদেরকে